আমার দেখা বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড ট্র্যাক্টরগুলি হল যেমন সোনালিকা জন ডিয়ার মাহিন্দ্রা এসব ট্রাক্টর রয়েছে এছাড়াও আরও অনেক ট্র্যাক্টর রয়েছে সেগুলির কথা বলা যায় এগুলি যদি বলা যায় কীভাবে কার্যকর তাহলে বলতেই হয় এগুলির ক্ষেত্রে দেখা যায় কিছু ক্ষেত্রে ট্র্যাক্টরের পিছনে একটা ইয়ে লাগিয়ে দিচ্ছে বগি সেই বগিতে করে ট্র্যাক্টর মাল বইছে এসব ট্র্যাক্টরে ফলা লাগিয়ে সেক্ষেত্রে মাটিতে লাঙল করা হচ্ছে আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ট্র্যাক্টরের সাথে কোনো যন্ত্র লাগিয়ে তাতে বীজ বপন করা হচ্ছে এছাড়াও ট্র্যাক্টর বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যদি বলা হয় এটা কীভাবে ঐতিহ্যগত দিক থেকে ভিন্ন তাহলে বলা যায় আগেকার সময়ে মানুষ কী করত পিঠে করে বা সাইকেলে করে কোনো কিছু মাল বয়ে নিয়ে যেত যেমন ধরুন কোনো যদি ধান ধান বয়ে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে তারা কী করত সাইকেলে করে বা বাঁকে করে কাঁধে চাপিয়ে অনেকটা বেশি কষ্ট করে পরিশ্রম করে তারা এই কাজ করত কিন্তু এখন তো সেটা খুব অল্প সময় এবং প্রযুক্তির উন্নতি ঘটায় ধানটা মেশিনে করে কাটছে এবং ট্র্যাক্টরে করে নিয়ে গিয়ে বাড়িতে ফেলে দিচ্ছে এর ফলে তাদেরকে বাড়ির মাঠ থেকে বা জমি থেকে বাড়িতে নিয়ে আসার কষ্ট করতে হয় না তাছাড়াও তাদেরকে ধান ঝাড়ার যে কষ্ট সেটা করতে হচ্ছে না এরপরে বয়ে নিয়ে এসে বা কোনো কিছুরই কষ্ট করতে হচ্ছে না এর ফলে আমার মনে হয় এটা ঐতিহ্যগত দিক থেকে পুরোপুরি ভিন্ন এবং ট্র্যাক্টরগুলি এইভাবেই কার্যকরী হয়ে উঠেছে